বুড়ো চাষির কঠিন অসুখ হয়েছে বাঁচার আশা নেই এই সময় একমাত্র ছেলেকে ডেকে বললো ওরে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তো তোমাদের একটা দরকারি কথা বলতে চাই চাষির ছেলে ভারি অলস অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বোল বাবাকে বললো তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না হেসে বুড়ো বাপ বললো সেটা বলবো বলেই তোমার তোদের তো ডেকেছি এ হেই তো তোমাদের চাষের জমি দেখছো এই নিচেই পোঁতা আছে লুকোনো সম্পত্তি তুমি তা খুঁজে বার করে নিও এই কথা বলবে চিরদিনের মতো সে চলে গেলো ছেলের দুটো চোখ দুটো লোভে চকচক করে উঠলো বাবা মার যাওয়ার পরে ছেলে তার বউকে বললো বাবা তো বলে গেলে আমার জমির তলায় সোনা পোঁতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেলো না ছেলের উপর বউ খুব বুদ্ধিমতী সে বললো তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় সোনা আছে ছেলে চাষি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড়ো লোভ আবার পরিশ্রমের র রাগও কম নয় তাই সকালে উঠে সে কেবল গাড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূর কোথাও সোনা পোঁতা আছে তার ঠিক নেই সে যাবে খুঁড়োখুড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো বউ বলে তুমি মজার লাগিয়ে জমি খোঁড়াও না সোনা যদি পাও তবে তোমাদের কপাল ফিরে যাবে চুপচাপ বসে থেকে কী লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখিতে দোষ কী বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বললো ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন তুমি কোদাল নিয়ে যাও তা নাহলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস নেই ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে আর করতে করতে ওদের উপর নজর রাখার সুবিদে হয় যতো মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠে সে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘে জমি খুঁড়ো খুড়ি করেও কোথাও এতোটুকু সোনা পাওয়া গেলো না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বললো বাবা নিশ্চই আমায় বোকা বানিয়েছে সোনাদানা কিছুই নেই মিছিমিছি আমায় খাটিয়ে মারলো বউ হেসে বললো কিন্তু দেখো জমিটা একবার চাষ করার মতো হয়েছে ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বললো আর ক দিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কী সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাট থেকে সব সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকল থেকে সন্ধে পর্যন্ত ক্ষেতে কাজ করে বউ তার খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে আযায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ফুলে যায় তার তারপর যথা সময়ে বর্ষা নামলো সে বছর বৃষ্টিও হলো খুব ভালো অল্প দিনের মধ্যেই ক্ষেত ভরে গেলো শস্যে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে বউ বললো দেখো বাবা মিথ্যা বলেননি সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এক ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থালি টাকা পেলো চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বললো এই দেখো কতো টাকা আমার ধারণা ছিলো না যে জমি চাষ করে এতো রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার হেসে বললো তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যি সোনা পোঁতা ছিলো মাথা নেড়ে ছেলে জবাব দিলো ষোলো আনা আমি আজ বুঝেছি যে বুদ্ধি থাকলে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না